আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি তার মধ্যে আছে গোলাপ জবা গাঁদা ইত্যাদি আমি ফুলের বিভিন্ন শোতে অংশগ্রহণ করি সেখানে আমি শিখি কীভাবে ফুল গাছ লাগাতে হয় কি কি কৌশল ব্যবহার করলে ফুল অনেক বেশি হয় আর ফুল গাছ না মরে আমার ইচ্ছে আছে এইসব জেনে আমি আমার বাগানে আরও বিভন্ন রকম ফুলে ভর্তি করতে পারি যাতে যে ফুলের প্রদর্শনে শোগুলি হয় সেখানে অংশগ্রহণ করে জিততে পারি আমি ফুলের শোতে গিয়ে অনেক কিছু শিখেছি গাছ সম্পর্কে যা ভবিষ্যতে আমার অনেক কাজে আসবে ফুল গাছ লাগানো আমার জীবনের একটি অংশ